কৃষির জন্য জলের উৎস হচ্ছে মিনি আছে আমাদের এখানে মিনিতে জলসেচ ভালো হয় চাহিদা ছাড়াও যদি জল বেশি হয়ে যায় সেই জলে সেচ বা নালার ব্যবস্থা আছে সেই নালা দিয়ে জল সরবরাহ খুব সুন্দরভাবে হয়ে যায় আমাদের এখানে জলসেচ ব্যবস্থাটা খুব ভালো আছে বলে ফসল খুব ভালো হয় আগে জলসেচ ব্যবস্থা ছিল না আকাশের জলে প্রাকৃতিক বৃষ্টিতে নির্ভর করে ভরসা করে চাষ করতে হতো কিন্তু তখন চাষ ভালো হতো না এখন কৃষিদের পক্ষে জলসেচটা খুবই সুন্দর একটা পদ্ধতি আমাদের এখানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা চাষিদের একটা করে মিনি আছে তাদের খুব সুবিধা হয় তারা জলসেচ ব্যবস্থা খুব ভালোভাবে তৈরি করেছে জল যদি বেশি হয়ে যায় কোনো কারণে হয়তো জল বেশি হয়ে গেছে জমিতে তখন নালা আছে পরের পর নালা দিয়ে জল সরবরাহ হয়ে যায় কোনো অসুবিধে হয় না এটাকে আমি একটা খুব ভালো সেচ পরিবহন ব্যবস্থা বলে মনে করি জলসেচ ব্যবস্থাটা না থাকলে জমিতে ফসল নষ্ট হয়ে যায় কৃষকদের খুব ক্ষতি হয়ে যায় আমাদের এখানে জলসেচ পরিবহন জলসেচ ব্যবস্থাটা খুব ভালো জল সরবরাহ এখান থেকে ওখানে করার ব্যবস্থাও ভালো আছে